আমার মতে গ্রামীণ জনগোষ্টীর কৃষি শিল্পের উন্নতির জন্য অনেক কিছু করা যেতে পারে যেমন কৃষিকাজের জন্য যেটা কৃষির লোন হয় সেটা সরকার থেকে দেওয়া উচিত প্রত্যেকটা কৃষক যাতে কৃষি লোন পান এবং সেই টাকা নিয়ে তারা সবাই যাতে ভালোভাবে চাষবাস করতে পারে এবং সেটা খুবই কম শতাংশ সুদের হারে এবং মানে তারা যাতে সেই টাকাটা সহজ কিস্তির মাধ্যমে সরকারকে ফিরিয়ে দিতে পারে তো সরকারের এরকম একটা প্রকল্প করা উচিত এবং কৃষিকাজের জন্য সরকার থেকে একটা ইন্সুরেন্স করা উচিত যে ধরুন কেউ কিছু একটা চাষ করছে যে আমি ধরুন দুই বিঘে ধান চাষ করলাম তার জন্য যাতে একটা আমি ইন্সুরেন্স করে রাখতে পারি কারণ গ্রামের দিকে নানান সময় নানান ধরনের আমাদের দুর্যোগের মুখোমুখি হতে হয় যেমন ধরুন ধান চাষ করলাম বন্যা হয়ে গেলো বন্যার কারণে আমার পুরো ধান নষ্ট হয়ে গেলো তো সে কারণে সেই ইন্সুরেন্স থেকে আমি যেন কিছুটা হলেও ক্ষতিপূরণ পাই বা কিছুটার টাকা পাই তাহলেই আমরা কৃষিকাজে আরও উন্নত হতে পারবো বা উন্নতি করতে পারবো কৃষিকাজ করেও